আমার সবচেয়ে প্রিয় খেলা হলো লুকোচুরি লুকোচুরি খেলা অনেকজনের সঙ্গে খেলা যায় একসঙ্গে মিলেমিশে সবারই সঙ্গে দৌড়ানো সবারই সঙ্গে খেলা হাসি ঠাট্টা করা এবং লুকোনো লুকোনো যেখানে যেখানে লুকোনো যায় সেখানে সব জায়গায় সবাই মিলে একসঙ্গে লুকোই এবং সবাই মিলে একসঙ্গেই একইভাবে খেলি এবং একজন যে চোর যায় সেই চোরকে অনেক জায়গায় খুঁজতে হয় সেই খোলা খো মানে খোঁজার যে মজাটা সেই মজাটা খুব ভালো এবং বিভিন্ন যেই ছেলে মেয়েরা আমরা সবাই একসঙ্গে খেলি এবং খেলার সময় আমরা বিভিন্ন দিকে ছুটি এবং এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়ে দৌড়ে যাই এবং দৌড়ে যেয়ে সেই জায়গায় লুকোনোর চেষ্টা করি যখন আমাদেরকে দেখে নেয় তখন আমরা একে অন্যজনকে হাঁকিয়ে বলি তোরা ভালো করে লুকা আমাকে বাঁচা আমি চোর হয়ে গিয়েছি এই সব কিছু কিন্তু লুকোচুরি খেলাটা সবারই খুব মানে ইজি ব্যাপার সেটা মানে সবসময়ের জন্য খেলা যায় তিনজন চারজন পাঁচজন সবসময়ের জন্য খেলা যায় কিন্তু অন্য সব কিছু খেলা সেগুলো দুজনের জন্য খেলা হয় না লুকোচুরি খেলাটা একজন চোর গেলে একজন লুকানো যায় এই নিয়ে লুকোচুরি খেলাটা খুবই ভালো বাচ্চারা লুকোচুরি খেলতে খুবই ভালোবাসে এবং আমিও লুকোচুরি খেলতে খুবই ভালোবাসি এবং খুবই খেলি এবং তিনজন চারজন আমার যখন বান্ধবী আসে তখন আমরা সবাই মিলে একসঙ্গে লুকোচুরি খেলি এবং আমার যে বোন আছে তার সঙ্গে আমি লুকোচুরি খেলি ঘরের মধ্যে আমি লুকো দিই লুকোলে সে চোর যায় আর সে লুকোলে আমি চোর যাই দুজনের মধ্যে খুব হাসি ঠাট্টা হয় এই সম্বন্ধে আমরা খেলি কিন্তু খেলার সময় আমাদের ভা দুজনের মধ্যে খুব মিলমিশ থাকে